আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো আমার মোবাইল ফোন যখন আমি স্কুল লাইফে ছিলাম তখন আমার বান্ধবীদের অ্যান্ড্রয়েড সেট ছিল তখন আমারও মনে হতো যে আমার কাছেও যদি ওরকম থাকত তো আমার আর্থিক অবস্থার মানে সমস্যার কারণে আমি ফোনটা তখন কিনে উঠতে পারিনি আমি পড়াশুনার সাথে সাথে আমি একটা টিউশনও পড়াতাম তো সেখান থেকে টিউশন পড়ানোর থেকে যে হাত খরচাটুকু বাঁচত সেখান থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে রাখতাম সেখান থেকে আমি মানে জমিয়ে জমিয়ে সাত হাজার টাকা মতো হয়েছিল সাত হাজার টাকা হওয়ার পরে আমি একদিন একটা সেকেন্ড হ্যান্ড ফোন ফোন কিনেছিলাম রেডমির ফোন কেনার পরে আমি খুব খুশি হয়েছিলাম যে আমারও একটা ফোন হয়েছে এবার তারপর তাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো চালাতাম তার কমাস পরে প্রায় ছ সাত মাস পরে ফোনটা একটু মানে গরম হতে শুরু করে হ্যাং করত একদিন একদম ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল তার পরে যখন আমি ফোনটা দোকানে নিয়ে যাই তখন দোকানদার বলে এতে একটা সফটওয়্যার আপডেট মারতে হবে তা আমি তখন বললাম কত টাকা লাগবে তখন বলল যে হাজার টাকা তখন আমি ফোনটা হাজার টাকা দিয়ে ঠিক করে আনলাম ঠিক করার পরে তার সপ্তাহখানেক যেতে পারল না আবারও ফোনটা হ্যাং করা শুরু করল তার পরে যখন আমার বান্ধবীদের সাথে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম তখন বলল তুই এত টাকা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে তাও এত টাকা লাগাচ্ছিস ফোনের পিছনে তুই আর কদিন যদি লেট করতিস তাহলে তোর একটা নতুন ফোন হয়ে যেত তা আমিও তখন ভাবলাম হ্যাঁ সাত হাজার টাকা দিয়ে ফোন কিনেছি আবার এক হাজার টাকার সফটওয়্যার আপডেট আবার এক হাজার টাকা প্রায় ন হাজার টাকা এবার দশ বারো হাজার টাকা যদি জমাতাম তাহলে একটা নতুন ফোন হয়ে যেত তাহলে এত সমস্যা হতো না তার পরে আমি সেই অনুযায়ী টাকা জমাতে শুরু করি শুরু করে একটা নতুন ফোন কিনি সেটা হচ্ছে স্যামসাং ফোন সেটা আমার দুবছর হয়ে গেলো কোনো হ্যাং হয় না কোনো মানে গরমও হয় না সেটটা তো আমি সবাইকে এটাই মানে সাজেস্ট করব যে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার থেকে আমি কদিন দেরি করে যদি একটা নতুন ফোন কিনতে পারি তো খুবই ভালো হয় সব সেকেন্ড হ্যান্ড ফোন যে খারাপ হয় সেটা না কিন্তু যে নতুন ফোন কিনলে একটা কী র্যাম রম দেখে কেনা যায় সেটা ভালো হয় আরও এটাই মানে সেকেন্ড হ্যান্ড ফোন সেকেন্ড হ্যান্ড ফোন না কেনার থেকে একটা নতুন ফোন কেনাই আমি মানে বেটার মনে করছি